বিদ্যমান গাছপালা থেকে আমরা আরও বিভিন্ন উদ্ভিদ উৎপন্নের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি সেগুলার মধ্যেই কিছু উল্লেখযোগ্য অবলম্বন হল কলম চারা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কোনো বিদ্যমান গাছপালার একটি ডাল কেটে নিয়ে সেই ডালটি একটি অন্য গাছের ডালের সাথে জুড়ে দিয়ে গোবর দিয়ে যদি আমরা কিছুদিন ধরে সেখানে বেঁধে রেখে দিই তখন সেক্ষেত্রে সেই যে চারা গাছ ডালটি আমরা বেঁধেছিলাম সেই ডাল থেকে শিকড় বেরিয়ে আসে এই শিকড় সহ ডালটি যদি আমরা কোনো শুগনো মাটি বা ভেজা মাটিতে লাগিয়ে দিই তখন সেই ডাল থেকেই আবার একটি বড়ো উদ্ভিত জন্মায় এছাড়াও রয়েছে মিশ্র পদ্ধতি চারা তৈরিতে এই পদ্ধতিতে হল একটি গাছের সঙ্গে অন্যান্য গাছনের মিশ্রণকে আমরা অবলম্বন করি ধরুন একটি গাছের লাল ফুল হয় সেই গাছ অন্যান্য অন্য গাছে একটি নীল ফুল হয় সেই দুটি গাছের মিশ্রণ আমরা কীভাবে ঘটাব একটি লাল ফুলের ডালা ও নীল ফুলের ডালা দুটিকে জোড়া লাগিয়ে যদি আমরা কিছুদিন যত্ন করি সেই থেকে একটি কলম চারার পদ্ধতি গাছ উৎপাদন হয় সেই গাছকে যখন আমরা মাটির মধ্যে পুঁতে দিই তখন যেই নতুন গাছটি উৎভাবন হবে সেই গাছ থেকে লাল ফুলও ধরবে আবার নীল ফুলও ধরবে এই ধরনের পদ্ধতিও হয় বলা হয় মিশ্র পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফুল উৎপাদন প্রয়োজন